কিছুদিন আগেই আমি একটা স্কুল ব্যাগ কিনেছিলাম তো স্কুল ব্যাগটা আমি বাড়িতে এনে দেখি স্কুল ব্যাগটা একটুকুও ভালো নয় এবং যে কাপড় দিয়েছিলো সেই কাপড়টাও ভালো নয় এবং রঙটাও ঠিকঠাক দেয়নি আমি যে রঙটা দোকানে দেখে কিনেছিলাম বাড়িতে এসে দেখি সম্পূর্ণ আলাদা সে রঙটা পুরোটাই বদলে গেছে এবং সে রঙটা নেই তাই এই ব্যাগটার কোয়ালিটিও আমার ঠিকঠাক লাগেনি এবং আমার এই ব্যাগটা দেখে এ আমি বলেছিলাম যে ব্যাগটা ভালো হবে না কিন্তু দোকানদার তবুও ব্যাগটা দিয়েছিলো আমি বাড়িতে এনে বই ঢুকিয়ে দেখি যে ব্যাগটা বেশি ওয়েট নিতে পাচ্ছে না এবং ব্যাগের যে হাতল হয় সেই হাতলগুলোও বেশি শক্ত নয় ঢলঢল করছে বেশিদিন টিকবে না বলে মনে হচ্ছে এই ব্যাগটা বেশি ওয়েটেও নিতে পাচ্ছে না এই কারণে ব্যাগটা খুবই একটা লো প্রোডাক্ট ছিল যেটা আমাকে দোকানদার দিয়ে দিয়েছে